হ্যাঁ আমি পাঁচটি জেলার নাম বলতে পারব সেগুলি হল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান